গত সপ্তাহে আমি অনলাইনের একটা অ্যাপ থেকে একটা ডবল বেডের বেডশিট কিনেছি যেটার কালারটা খুব সুন্দর দেখাচ্ছিলো কিন্তু এক সপ্তাহ পরে আমি ওটা ধুতেই সমস্ত রঙ উঠে যায় এবং আমি ভেবেছিলাম ওটা সুতির হবে কিন্তু ওটা সুতির নয় ওটা একটু জর্জেট মিশ্রিত সেই জন্য কাপড়টা খুবই বাজে আর কাপড়টা পাতলে পরে মাঝে মাঝে ঘুচিয়েও যায় এমন বেডশিট একদমই বাজে হয়েছে আমি তো প্রথমে ভেবেছিলাম খুব ভালো হবে কিন্তু কেনার এক সপ্তাহ পর আমি বুঝতে পেরেছি যে জিনিসটা খুবই বাজে যেটা আমি আর মনে হয় না কোনো দিনও পাততে পারবো বা বিছানায় পেতে শুতে পারবো এতোটাই বাজে তো আমি বলবো যে অনুগ্রহ করে যারা অনলাইন থেকে নেবেন সে কোয়ালিটিটা ভালো করে দেখে তার পরেই নেবেন নইলে একদম ঠকে যাবেন আমার মতো